আমি একটি আমি একটি গাড়ি বুক করতে চাই এবং আমার ছোটো যাত্রার জন্য একটি ক্যাব গাড়ি বুক করতে চাই আমি কলকাতা যেতে চাই তো আমি আমার বাড়ির পাঁচজন যাবো পিকআপের সময় সকাল সাতটায় আমি ডাক্তার দেখাতে যাবো পিকআপের তারিখ সাতেরোই জুলাই তো আমার বাড়ি বাড়ি হচ্ছে চন্দ্রকোনা টাউন তো আমি টাউন থেকে কলকাতা যাবো তো সেই জন্য আমি একটি ক্যাব বুক করতে চাই তো আমি একটি ক্যাব বুক করতে চাই তো আমি জানতে চাই যে ক কি রকম কি ভাড়া নেবে এবং ঠিক টাইমে আসতে পারবে কি না এবং সেই ক্যাবে পাঁচজন যাবে কি না মানে আমরা পাঁচজনেই যাবো ডাক্তার দেখাতে তো সেই জন্য আমরা পাঁচজনে একটা ক্যাবে যেতে চাই তো সেই জন্য আমি ক্যাব ড্রাইভারকে ফোন করছি যে একটা ক্যাবে আমরা পাঁচজন যেতে পারবো কি না